দুহাজার এক সালে পঁচিশে ডিসেম্বর দুহাজার দুই সালে ছাব্বিশে জানুয়ারি দুহাজার তিন সালে বারোই জানুয়ারি দুহাজার নয় সালে পনেরোই আগস্ট দুহাজার দশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি